কৃষকরা আত্মহত্যা করে বিশেষ করে আলু ব্যবসা করে বা আলু চাষ করে এই কৃষকরা আত্মহত্যা বেশি করে কারণ যে বছর আলু এ ফলন হয় কৃষকরা খুবই খুশিতে থাকে কিন্তু যে বছর আলুর দাম দর থাকে না আলু নষ্ট হয় হ্যাঁ সে বছর ভয়ে কৃষকরা আত্মহত্যা করে বাজারে তো অনেক ধার দেনা করে তারা আলু লাগায় ওই জন্যে ওই ভয়ে যাতে না তাদের ঘরে এসে এই যারা ধার দিয়েছে তারা যেমন না ঝামেলা করে ওই জন্য সেই ভয়ে কৃষকরা আত্মহত্যা করে করে এই জন্য সরকারের উচিত যেমন না যে যে বছর আলুর দাম থাকে না অনেক সময় বর্ডার ঘিরে দেয় সরকার সরকার যাতে না এই বডারটা ঘিরে বর্ডার না ঘিরলে চাষিরা দাম পায় আর বর্ডার ঘিরে দিলে এই চাষিগুলা দাম পায় নি তখন তো বর্ডারের এপাশে যারা আলু চাষ করে এখেনে আলু থাকলে কি দাম পাবে আলুগুলা যত বাইরে যাবে তত তো দাম পাবে তাতে এ সরকারেরও ভালো হয় এবং আলু চাষেরও ভালো হয় সরকার চায় তো সরকার কাদের জন্য বেঁচে আছে সাধারণ মানুষের জন্য সাধারণ কৃষকের জন্য কৃষকরা যদি না বাঁচলো তাহলে সরকার কি করে টিকে থাকবে এইগুলা ভাবা উচিত সরকারের